হ্যাঁ বলুন হ্যাঁ বলুন

কোথার থেকে বলছেন হ্যাঁ বলুন হুম বলুন

আচ্ছা হিমোগ্লোবিন যে হিমোগ্লোবিন যে আপনার কমেছে আমি সব দিনই আছি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমি প্রতিদিনই আছি হিমোগ্লোবিন যে আপনার কমেছে এটা কি আপনি পরীক্ষা করে দেখেছেন কত পারসেন্ট আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কবে আসবেন হিমোগ্লোবিনের টেস্টটা করে নিয়ে আসুন হ্যাঁ আর রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে তার জন্য গ্রাম্য চিকিৎসা হিসাবে এখন আপনি কুলেখাড়া জানেন তো কুলেখাড়া হুম হুম হুম আপনি ওই কুলেখাড়া প্রতিদিন একটু গোটা চার থেকে পাঁচটা কুলেখাড়ার ডগ একটু অল্প জলে দিয়ে ওটা বসিয়ে দেবেন ফুটে ফুটে জলটা অর্ধেকটা হবে ওই জলটা আপনি সারাদিনে দুবার খাবেন হ্যাঁ বলুন কিচ্ছু লাগবে না কিচ্ছু কিচ্ছু দিতে লাগবেনা ফুটে ফুটে হ্যাঁ শুধু সেদ্ধ হবে ফুটে ফুটে অর্ধেকটা হয়ে যাবে জলটা তারপর সামান্য একটু লবণ দিয়ে ওইটা সারাদিনে দুবার খাবেন জাস্ট সকালে টিফিনের পর বিকেলে টিফিনের পর আর যদি সম্ভব হয় শুকনো খেজুর বা খোয়ারা কিনতে পাওয়া যায় ওই শুকনো খেজুরটা প্রতিদিন আপনি দুটো করে খাবেন দুটো করে খেজুর খেলেই আপনি দেখবেন যে আপনার হিমোগ্লোবিনের পারসেন্টটেজটা মোটামুটি ঠিক জায়গায় এসে গেছে হ্যাঁ আর রিপোর্টটা করে নিয়ে আপনি আমার কাছে আসবেন এখন আপনার কি অসুবিধা হচ্ছে বলুন তো আচ্ছা আচ্ছা এতেও একটু এনার্জি টনিকের আপনার প্রয়োজন রয়েছে ঠিক আছে আপনি এক কাজ করুন আমি তো প্রতিদিনই আছি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আপনি আমার চেম্বারে চলে আসবেন হ্যাঁ হিমোগ্লোবিনের রিপোর্টটা করে নিয়ে চলে আসবেন শুনুন আমি এই চিকিৎসা করি একথা ঠিক কিন্তু গরীব মানুষের জন্য আমি সেইরকম চিকিৎসাই করি আপনাকে ওইসব ব্যাপারে ভাবতে হবেনা আপনি চলে আসুন আপনার উপযুক্ত ট্রিটমেন্ট হয়ে যাবে আপনি এসে আমাকে এই নাম্বারে ফোন করবেন ওকে ওকে